দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারি আমার মনে আছে একটি বিশেষ কারণে এছাড়াও ওই দু হাজার তেইশের জানোয়ারি মাসের এগারো তারিখ আমার মনে আছে সেটাও একটা বিশেষ কারণে শুধু এগারো তারিখ নয় তেরো তারিখ ও মনে আছে আমার বিশেষ একটা কারণে এছাড়াও প্রতি বছরের ডিসেম্বর মাসের প্রথম তারিখ এটাও আমার মনে থাকে কারণ ওইটা আমার জন্মদিন থাকে এছাড়া দু হাজার বাইশে পঁচিশে ডিসেম্বর আমার মনে আছে ওটি খুব আমার কাছে একটা স্পেশাল দিন এই কারণে এই তারিখটি আমার কাছে মনে আছে